এখানে বাংলা ভাষার অবস্থা খুবই খারাপ বাংলা ভাষার ভূমিকা একদমই পালন হয়না যারা পুরোনো যারা পুরোনো দিনের যারা লোক তারাই কোনো রকমে বাংলা ভাষাটাকে ধরে রেখেছে আর প্রথমত আমাদের এখানে যে বাংলা মিডিয়াম স্কুলগুলো আছে স্কুলগুলোতো চলেনা স্কুলগুলোতো হয়না তাই ম্যাক্সিমাম মানে মানুষ তারা ইংলিশ মিডিয়ামে ভর্তি করছে যার ফলে হচ্ছে কী বাচ্ছারা বাংলাটা ভুলে যাচ্ছে বাংলাটাকে থার্ড মানে সাবজেক্ট করে দিচ্ছে বাংলা থাকছেনা আমরা আমাদের আমলের যারা আছি তারা যদিও কোনোরকমে একটু বাংলাটাকে চালানোর চেষ্টা করছি কিন্তু এই যে সামনে যে জেনারেশানটা চলছে এই যে জেনারেশানটা চলছে এরা কিন্তু বাংলা ভাষাটাকে ভুলে যাচ্ছে কারণ না তার ইংলিশ আর হিন্দিটাকে করছে মানে মানে সারাক্ষণ তাদের ওইটা নিয়ে আলোচনা বাড়িতে আমরাদের বুড়ো ঠাকুমা দাদু যারা থাকছে তারা একটু আধটু বাংলা বলছে মায়েরাতো বাংলা বলছেইনা ঠাকুমা দাদুদের কাছে একটু আধটু যেটুকু বাংলা শিখছে শিখছে আমাদের এইদিকে বাংলার মানে অবস্থা খুব খারাপ তাই আমাদের বাংলার স্কুলগুলোকে সুন্দর করে ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাটাকে আগে সুন্দর করতে হবে ওখানে শিক্ষক নিয়োগ করতে হবে আমাদের এইগুলো দরকার আছে এই ভূমিকাটা আমাদের খুব দরকার